আমার রাজ্যে যে শিল্প এবং কারু শিল্পগুলি আছে সেখানে রাজ্যের উন্নয়ন বেশিরভাগ বৃদ্ধিতে আমাদের শহরের শিল্পগুলো কাজে লাগে যেমন আমাদের এখানে অনেক লৌহ ইস্পাত শিল্প আছে এবং অনেক ধরণের ফ্যাক্টরি আছে এবং অনেক রাইস মিল আছে যেগুলো আমদের এখানে আমাদের রাজ্যের ছেলেদের কর্মসংস্থান জোগাতে এবং আমাদের রাজ্যের অনেক ধরনের উন্নয়নও সাহায্য করে এবং আমাদের এখানে আমদানি রপ্তানির ব্যবস্থাও হয় আমাদের এখান থেকে যে আমাদের রাজ্যের যে শিল্পগুলি আছে সেগুলি এখান থেকে আমাদের বিভিন্ন বিদেশে রপ্তানি হয় এবং বিদেশের অনেক কিছুই আমাদের এখানে তার বদলে আমদানিও হয় এবং আমদের এখানে যে শিল্পক্ষেত্রগুলি আছে সেখানে বিভিন্ন এই শিল্পক্ষেত্রগুলো অনেক বড়ো বড়ো যে প্লান্টগুলি যে লৌহ ইস্পাত শিল্পগুলি আছে এগুলো অনেক বড়ো এবং কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে এবং সেগুলিতে সেই জায়গাগুলিতে আমাদের অনেক অনেক সরকারি এবং বেসরকারি লোকেরা সেখানে কর্ম সংস্থান পায় এবং তাদের রুজি রুটি চলে তার জন্য আমাদের এখানে শিল্পক্ষেত্রগুলি আমাদের দেশের এবং রাজ্যের উন্নয়নে জন্য খুবই দরকার এবং আমাদের যে যুব সম্প্রদায় আছে তাদের তাদের বেকারত্ব ঘোচানোর জন্য এবং কর্মসংস্থান সুযোগ দেওয়ার জন্য খুবই দরকার